হ্যাঁ বইয়ের দোকানদার বলছি বলুন আমার দোকানে সবই পাবে এই যে রামায়ণ মহাভারত তারপরে আপনার স্কুল আ স্কুলের কোশ্চেনের যেসব সাবজেক্টগুলো থাকে সিলেবাসের এই সব বিভিন্ন ধরনের বই আবার অর্ডার দিয়ে যায় অনেকে সেইভাবে বই নিয়ে আসি ঠিক নেই মানে অ্যাকচুয়ালি আমরা স্কুল স্কুল ইনফর্মেশন যেরকম পাই সেরকম বই রাখি তারপরে এমনি ফিলোজফি টাইপের বই রাখি তারপর বলছি অনেক রকম বই থাকে আপনার কোন কী বই প্রয়োজন

কম পাবেন বলতে আরে আপনি বো আপনি বই কিনতে চান

বুঝতে পেরেছি আপনি বুঝতে পেরেছি আপনি বই কিনতে চান তারপরে কম মানে ডিসকাউন্ট কিরকম পাবেন পাবেন সেইটা জিজ্ঞাসা করছেন তাই তো তাহলে পো আপনি কি প্রতিটা বইয়ের ওপরে ডিসকাউন্ট চাইছেন না ধরুন কাছাকাছি আমি আমার কাছে একটা প্যাকেজ